রান্নাঘরে যেমন কড়াই থাকে সেটি একটি গোলকাকৃতি এবং এটি রান্নার জন্য আমরা ব্যবহার করে থাকি খুন্তি থাকে যেটা খাদ্য দ্রব্যকে নাড়া চাড়া করার জন্য আমরা ব্যবহার করে থাকি সসপেন থাকে যেটাতে আমরা চা বা কফি বানিয়ে খেতে পারি বাটি থাকে ছোটো ছোটো যেগুলোতে আমরা তরকারি পাত্র নিয়ে খেতে পারি